হ্যাঁ আমি সাঁতারের কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি এমনি বাড়িতে সাঁতার কেটেছি পুকুরে কেটেছি কিন্তু কোনো প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করিনি হ্যাঁ একটা স্মৃতি আমার মনে পড়ে একবার বাবা মার সাথে আমি পুরী গিয়েছিলাম কিন্তু পুরীতে তো প্রচুর ঢেউ আর ওই ঢেউয়ে করতে করতে বাবা মার হাত ছেড়ে গিয়ে একটু দূরের দিকে চলে গিয়েছিলাম তা সেইবার ধারের দিকে ফিরতে পারছিলাম না তা সেখানে কিছু বোটের লোকজন ছিলো তারা আমাকে উদ্ধার করে পাড়েতে নিয়ে এসছিলো নিয়ে আসার পরে আমি একটু জল ফল পেটে ঢুকে গিয়েছিল আমার তাই তারা আবার উল্টে দিয়ে আমার পেট চেপে চেপে জল বার করেছিলো নাকি আর হচ্ছে সেই সময়টা আমার তো বাবা মা খুব আমাকে ওই নিয়ে খুব বকাবকি করেছিলো আর সেই জন্যে আমি আর পুরীতে গেলেও খুব একটা দূরের দিকে যাই না ওই অভিজ্ঞতার পর থেকে কাছাকাছি সান টান করি এইটাই মানে আমার জীবনে সবথেকে বড়ো অভিজ্ঞতা এখনও সেই কথাটা স্মৃতিটা আমার মনে পড়ে আর কি